আমাদের দেশ ভারতবর্ষ এই দেশে বিভিন্ন ধর্মাবলম্বী জাতি বাস করে প্রত্যেকে নিজ নিজ সাংস্কৃতিক আচার আচরণ ধর্মীয় উৎসবগুলি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় আমাদের বাঙালিদের উৎসবগুলির মধ্যে দুর্গাপুজো বড়ো উৎসব এছাড়াও শিবরাত্রি মকর সংক্রান্তি দেওয়ালি হোলি এবং আরও অনেক উৎসব আছে ব্যাক্তিগতভাবে আমি দুর্গাপুজো মকর সংক্রান্তি এবং দেওয়ালি উৎসব পালন করি দুর্গাপুজোয় নতুন বস্ত্র পরিধান করে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে এবং মেলাতে ঘুরতে বেরোই অনেক বিভিন্ন বন্ধুবান্ধব আত্মীয়স্বজন পরিজনদের সঙ্গে দেখা হয় তাদের সঙ্গে কথার বাক্যের বিনিময় হয় এবং বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সেইখানে আরতি দেখি বা অনেক জায়গায় সেখানে আমরা বসে কিছুক্ষণ থেকে তারপরে আবার আরেক জায়গায় যাই এইভাবে আমাদের উৎসব পালন করি বাঙালিদের উৎসব যেরকম বড়োএবং প্রচুর সেরকম অন্যান্য জাতিদেরও অনেক উৎসব আছে তারাও এইভাবে ঠিক আমাদের মতোন করেই সবাই পালন করেন